আমার একটা বাচ্চা থেকেই শখ ছিলো যে দৌড় ঝাঁপ বাচ্ছা থেকেই করতাম তখন স্কুলে প্রতিটা খেলায় আমি অংশগ্রহণ করতাম সেখানে দৌড় হতো একশো মিটার দুশো মিটার এসব দৌড়ে অনেকেই থাকতো স্কুলের বন্ধু বান্ধব সবাই থাকতো সেখানে আমি ধরো ফার্স্ট হয়েছি এক জায়গায় তারপরে ওখানে হওয়ার পরে যে খেলাটা হয়ই চারশো মিটার সেখানে আমি দৌড়ে ছিলাম দৌড়ানোর পরে সেখানে তৃতীয় হোই তৃতীয় হওয়ার পরে ওং ওরম পুরস্কার পায় তো তখন ছোটোবেলায় খুবই আনন্দ হতো তারপরে আস্তে আস্তে আমি সকাল বেলা করে উঠতাম উঠে অনেকটা করেই দৌড় করতাম প্রতিদিনই সকালে উঠে অনেকটা করেই যাওয়া ধরো পাঁচ কিলোমিটার এরম করে যেতুম যাওয়ার পরে একটা শরীরে শরীরও ওতে ভালো থাকতো দৌড় ঝাঁপ করা তো এটা শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু ওতে একটা এই ধরো আগের বছরই আগের বছর একটা খেলা হচ্ছিলো কলকাতার ওখানে হওয়া খেলার ওখানে দশ কিলোমিটার একটা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আমি হওয়ার পরে ওখানে অনেকেই ছিলো যার পরে আমি দৌড়েছিলাম কিন্তু তেমন কোনো সফলতা আমি পাই নি কারণ অনেকে ছিলো তো কিন্তু এর থেকে এসপ্ল্যানেড থেকে বাবুঘাট পর্যন্ত ওখানে সবাই ছিলো আমি মাঠ ধরো কমপ্লিট করেছি দৌড়ে ওখানে গিয়েছি যাওয়ার পরে তেমন কিছু আমি হই নি সফলতা পাই নি